আমার প্রিয় খাবার হল ভাত সবজি দেওয়া মুগের ডাল আর আলু পোস্ত আমি বাড়ির খাবার খেতেই পছন্দ করি কারণ বাড়ির খাবার সুস্বাদু টাটকা এবং তাজা হয়ে থাকে কিন্তু হোটেলের খাবার তেমন হয়ে থাকে না কারণ হোটেলের শাকসবজি ভালোভাবে ধুয়ে রান্না করে না আমি বাড়িতে নিজের পছন্দমতো পরিষ্কারভাবে ধুয়ে রান্না করতে পারি এবং বাড়ির খাবার সুস্বাদুও হয়ে থাকে বাড়ির খাবার অল্প তেল ঝাল মশলাযুক্ত হয়ে থাকে কিন্তু হোটেলের খাবার বেশি তেল ঝালযুক্ত হয়ে থাকে তাই হজমের সমস্যা হতে পারে এবং শরীর খারাপ হতে পারে কিন্তু বাড়ির খাবার অল্প তেল ঝালযুক্ত হওয়ায় খাবারের হজমের সমস্যা দেখা দেয়না তাই আমি বাড়ির খাবার খেতেই পছন্দ করি